আমাদের যে বিদ্যমান গাছপালাগুলো আছে সেগুলো অনেকক্ষেত্রে হ্রাস পেয়ে যাচ্ছে সেই গাছপালা উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য বা উৎপাদনের জন্য আমরা সেই গাছের ফল সংগ্রহ করে রাখি এবং যে সমস্ত গাছে ফল ছাড়া গাছ হয় না সেইগুলো ফল সংগ্রহ করা হয় এবং যে সমস্ত গাছে কলম বেঁধে সংরক্ষণ করে রাখতে হয় সেই কৌশলে আমরা এই উদ্ভিদগুলো উৎপাদনের জন্য কৌশল অবলম্বন করি এবং আমাদের গাছপালা থেকে আরো উদ্ভিদ উৎপাদনের জন্য আমরা কৌশল অবলম্বন করে থাকি সেগুলো দিয়ে আমিও যথাযথ প্রক্রিয়াকরণ কাজগুলো করে থাকি যেমন দানা রাখা বীজ এবং কলম থেকে গাছ বাড়ানো বা উদ্ভিদ বাড়ানো এটা আমি প্রায়শই আমার বাগানে আমি করি এবং সবাইকে সেটা করানো উচিত বলে আমি মনে করি